আমরা পুরো পুরো পরিবার মিলে একটি কাজের জন্য বাইরে গিয়েছিলাম এবং আমাদের আসতে খুবই দেরি হয়েছিল বাড়ি ফিরতে তার জন্য আর বাড়িতে এসে রান্না করা সম্ভব হয় নি এই জন্য আমি একটি রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করি এবং যখন খাবারগুলি আসে তাদের গুণগতমান হিসেবে খাবারগুলি খুবই খারাপ ছিল এই জন্য আমি খুবই অসন্তুষ্ট হয়েছি এবং আমি সেই দোকানের কাছ থেকে জানতে চাই যে সেই খাবারগুলি ফিরিয়ে দেওয়া যায় কিনা তাহলে আমি সেই খাবারগুলি ফিরিয়ে দেব